আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশগত চ্যালেঞ্জগুলি হল প্রাকৃতিক দূষণ এই প্রাকৃতিক দূষণের মধ্যে অন্যতম হল জলদূষণ এবং শব্দদূষণ আমাদের এলাকাগুলিতে এখন পুজো চলছে তাই মাইক ব্যবহারের ফলে অনেক জোরে সাউন্ড হচ্ছে তারজন্য আমাদের প্রকৃতিতে অনেক শব্দদূষণ ঘটছে তাছাড়াও রয়েছে তো গাড়ির চলাচল এবং গাড়ির হর্ন আমাদের এলাকায় প্রধানত জলের উৎস হল পুকুর নদী খাল আমাদের এলাকাগুলি পৌরসভা এলাকা হওয়ায় আমাদের এখানে পৌরসভা থেকে আসা লোক আমাদের এখানের আবর্জনা পরিষ্কার করে যায় আমাদের বাড়ির সামনে একটি ড্রেন আছে সেটি প্রতিনিয়ত সপ্তাহে একবার বা দুবার এসে পরিষ্কার করে যায়